হ্যালো

হ্যাঁ বলুন

ও ক কতো দিন ধরে শরীর খারাপ আচ্ছা তো আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আপনি কি কোনো ডাক্তার বা কোনো চিকিৎসালয়ের কাছে গিয়েছিলেন আচ্ছা তো কুকুরের মানে কী প্রব্লেম মানে কী সমস্যাটা কী হচ্ছে আচ্ছা তো ওষুধ কোনো কিছু দিয়েছেন ও কি ভাত টাত বা কিছু খাচ্ছে কি আচ্ছা বুঝতে পেরেছি হুম ঠিক আছে ওকে এক দিন এখানে নিয়ে আসুন দু দিন পর বা আপনার যবে সুবিধা হয় আপনি তবে নিয়ে আসুন মানে খুব শিগগিরি নিয়ে আসবেন ঠিক আছে রাখছি তাহলে